হ্যাঁ হ্যাঁ আমি একজন ট্যুর গাইড তা আসুন আমাদের বাড়ির পাশেই সুন্দরবন জঙ্গল আছে ওখানে ঘোরার অনেক জায়গা আছে আসুন না কোনও অসুবিধা হবে না আমি এখানে সব জায়গা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবো হ্যাঁ সব জায়গা চেনা আছে সজনেখালি আছে বুড়ির ডাবুর আছে তারপরে ফরেস্ট ও ফরেস্ট অফিস আছে অনেকগুলো অনেক জায়গা আছে ঘোরার দেখার হ্যাঁ ম্যানগ্রোভ অরণ্য আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে হরিণ আছে কুমির আছে নদী আছে হুম নৌকো করে যেতে হবে হ্যাঁ সবকিছু আমি হ্যাঁ সবকিছু আমি করবো আমি থাকবো সাথে কেন থাকবো না অবশ্যই থাকবো হুম টাকাপয়সার দিক থেকে পড়বে ওই এক একজন মাথাপিছু পাঁচ হাজার টাকা করে পড়বে তা কম করে নিলে ওই সাড়ে চার হাজার টাকা তার বেশি তো কমাতে পারবো না সবকিছু তো আমি তো আমি আর কত নেবো তাই সবাইকে সবকিছু দিতে হবে আপনারা ঘুরবেন থাকবেন খাবেন সেগুলোরও তো খরচ আছে একটা হ্যাঁ আমি কমানোর যথেষ্ট চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ আমি সেই দিক লক্ষ্য করে সব কিছু ব্যবস্থা করে দেবোখন ঠিকঠাক কোনও অসুবিধা হবে না ঠিক আছে আপনি আসুন আমি দেখবোখন আমি এখন রাখছি হ্যাঁ